মাছ ধরা পেশা সম্পর্কে আমি কিছু কথা বলছি এই সম্পর্কে এই মাছ ধরতে গেলে এর একটা ভীষণ মজা খুঁজে আমরা পাই জাল দিয়ে হোক এবং ছিপ দিয়ে হোক মাছ ধরতে গেলে আমরা একটা মজা বা আনন্দ আমরা খুঁজে পাই এবং নদীতে বা পুকুরে যেখানে যাই একটা এর মজাও অন্য রকম এবং পরবর্তী প্রজন্ম আমাদের এই পেশা খুবই জীবন এবং ঝুঁকিতায় পূর্ণ সমুদ্রে বা নদীতে মাছ মারতে গেলেও এর একটা জীবন ঝুঁকি জীবন বিপন্ন করে ধরতে হয় এই মাছ এবং এজন্য পরবর্তী প্রজন্ম আমরা এই পেশায় নিযুক্ত করতে পারব না কেননা এই পেশা খুবই গুরুত্বপূর্ণ এবং ঝুঁকি জীবনে ঝুঁকি সেই কারণে এই পেশার সঙ্গে এই পেশায় যেভাবে নিজেদেরকে আত্মবলিদান করে মাঝসমুদ্রে মাছ ধরতে হয় তার কোনো তুলনা বা ঠিক নেই এবং পুকুরে বা মাছ বা নদীতে এটা তো স্বাভাবিক ব্যাপার এখানে এই মাছ ধরা এখনও ব্যাপারের মধ্যেই পড়ে না কিন্তু আমাদের সময়ে সময়ে এই মাঝসমুদ্রে মাছ ধরাটাই খুবই একটা কঠিন এবং জীবনের ওপরে খুব রিস্ক তাই হয়ে পড়ে সেজন্য পরবর্তী প্রজন্ম যাতে এই এই মাছ ধরার দিকে না থাকে বা না যায় সেই ক্ষেত্রে আমরা সেদিকে লক্ষ্য করব এবং লক্ষ্য রাখব তবে এই পেশায় ইনকাম প্রচুর আছে প্রচুর ইনকাম আছে এই পেশায় তার ফলে বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত হয় এবং এখনও পর্যন্ত সবাই বহু মানুষ যুক্ত আছে এবং এই কারণে এখানে বহু মজা খুঁজে পাওয়া যায় প্রচুর ইনকাম আনলিমিটেড তাছাড়া পরবর্তী প্রজন্ম এদিকেও মানুষ আজকাল ঝুঁকছে কিন্তু জীবনের বিপন্ন রেখে এই কাজ করতে হচ্ছে যার ফলে মানুষ পয়সার জন্য যায় ঠিকই কিন্তু জীবনে খুব একটা বিপন্ন হয়ে যায় সেই জন্য এই পেশায় মজার চেয়ে মৃত্যুটাই আশঙ্কাজনকভাবে বেশি যার ফলে আমরা এই পেশায় পরবর্তী প্রজন্মকে যুক্ত করতে পারব কি না সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না তবে আশা রাখব যে এই পেশায় ইনকামও প্রচুর আছে যার ফলে আয়ের বেশি আছে এর ফলে পরবর্তী প্রজন্ম এই পেশায় যুক্ত হলেও হতে পারে অনেকে না হলেও না হতে পারে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে